কে মুনমুন কেমন আছিস হ্যাঁ দেখ এবছর তো ইচ্ছা আছে পুজোর সময় ট্রেনে বেড়াতে যাবো তা কোথায় যাওয়া হবে বল তা দার্জিলিংয়ে যাওয়া হবে ফুল ফ্যামেলি নিয়ে তো অনেক টাকা খরচের ব্যাপার তো অতো টাকা কি আমি খরচ করতে পারবো সে নয় হবে কিন্তু একন যা খরচের ব্যাপার চার পাঁচজন যাবো আবার কম্পানি থেকে অতো দিন ছুটি দেবে কি না দেবে আচ্ছা ঠিক আছে তুমি বলছো যখন একবার বাড়িতে গিয়ে একটা আলোচনা করে দেখি যে কিভাবে কী করা যায় আর তুমি মোটামুটি কবে দিন ঠিক করেছো ও দশমীর দু দিন পরে তাই তো মানে একাদশী দ্বাদশী ঠিক আছে আমি তাহলে আজকের কোম্পানিতে যায় গিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিই এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আমি ওদেরকে জানিয়ে দিই আমি এক সপ্তাহে আর কাজে আসবো না মানে বেড়াতে যাওয়ার জন্যে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে রাত্রে আলোচনা করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে